হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি বলুন সমস্যাটা কী আপনার ফ্রিজের আপনার কি ফ্রিজের সমস্যাটা মানে কুলিংয়ের প্রবলেম হচ্ছে তা বলছি যে ফ্রিজের ব্যক্তিগত টেবিলাইজার আছে স্টেবিলাইজার তো হয়তো ওই জন্যে আপনার সমস্যা হচ্ছে ওখানে কারেন্টের ভোল্টেজ কেমন ওই ভোল্টেজ কম মনে হচ্ছে ওই জন্যে আপনার ফ্রিজটা হয়তো এরকম সমস্যা দেখা দিচ্ছে আগামী দিন কী আমি পরশু দিন যাবো আপনাকে কল করে দেবো ভিজিট আমার আমার আমি যা আমার রোজ কন্ট্র্যাক্ট হচ্ছে হাজার টাকা এবার যদি পার্টসের যা আলাদা দাম ওইগুলো আপনাকে দিতে হবে ফ্রিজের যে পার্টসগুলো খারাপ হয়েছে

না গো দাদা এই এখন বাজারে ফ্রিজের সব বিভিন্ন রকম জিনিসপত্রের দাম এখন অনেক এখন হবে না দাদা আপনাকে হাজার টাকাই দিতে হবে বাই দা ওয়ে আপনার ওই ফ্রিজের কম্পানিটা কী তাহলে তো হাজার টাকা দিতে হবে হবে না দাদা না গো দাদা তুমি হাজার টাকাই দাও ওই জন্য তো অত বড় কম্পানি আপনি নয় লাস্ট দাম বলছি আপনি নশোই আমাকে দেবেন ভিজিট নশো নশো ছাড়া আমি তো এই কদিন ফ্রি আছি আপনি বলুন না কবে যাবো আপনার যেদিন সুবিধে হবে বাড়ি থাকবেন আজকে রবিবার আচ্ছা ঠিক আছে মঙ্গলবার তাহলে আমি ওই সকালে এগারোটা কী বারোটার দিকে যাবো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ডিটেলসগুলো ঠিক আছে

আচ্ছা ঠিক আছে তাই হবে আচ্ছা রাখছি তবে